হ্যাঁ আমার বর্তমান পত্রিকা ছাড়া আমি অন্যান্য পেপারও পড়ার চেষ্টা করেছি যেমন আনন্দ বাজার পড়ার চেষ্টা করেছি সংবাদপত্র পড়ার চেষ্টা করেছি এগুলো সব চেষ্টা করেছি এই জন্যই যে বর্তমান পেপারে আপনার যে খবরগুলো দেওয়া থাকে সেগুলো সংক্ষেপে তোলা থাকে এবং আনন্দ বাজারে পেপারের মধ্যে সমস্ত খবরটা কীভাবে ঘটনা ঘটেছে কীভাবে কোথায় কি হয়েছে সমস্ত কিছু এই পত্রিকাটা মধ্যে তোলা থাকে তাছাড়া আবার এর মধ্যে কিছু কিছু আপনার পত্রিকায় অনেক কিছু বের হয় তারপরে এর মধ্যে চাকরির খবর টবর অনেক কিছু দেওয়া থাকে পাত্র পাত্রীর অনেক পরিমাণে পাত্র পাত্রী যেসব খবরগুলো থাকে সেগুলো দেওয়া থাকে এবং ব্যবসা বাণিজ্য কীভাবে হবে অনেক জ্যোতিষ অনেক কিছু এই সংবাদ আনন্দবাজার পত্রিকায় দেওয়া থাকে পেপারে একটু অল্প পরিমাণে দেওয়া থাকে এবং বর্তমান ছাড়া আমি অন্য পেপার পড়েও দেখেছি অনেক সময় চাকরি বাকরি খবরের জন্য কিংবা ব্যবসা উন্নতি করার জন্য অনেক কিছু খবর যেভাবে সঠিকভাবে জানার জন্য সমস্ত কিছু পেপার আমি পড়ার চেষ্টা করেছি